হ্যাঁ বলুন আমি ডক্টর পোদ্দার বলছি আপনি কে বলছেন হ্যাঁ বলুন কী দরকার দেখুন শরীর দুর্বল হওয়ার তো অনেক কারণ আছে আচ্ছা মানে ঠিকঠাক খাওয়া দাওয়া করেন তো আপনি ঠিকঠাক খাওয়া দাওয়া মেনটেন করেন তো তাহলে স্বাভাবিক একটু প্রোটিন বা ভিটামিন জাতীয় একটু খাবার খান একটু ফলমূল বেশি খান শাক সবজি খান আর বিশেষ করে শরীর ডিহাইড্রেট হয়ে গেলে হাত পা কাঁপে যেহেতু এখন গরম প্রচণ্ড পরিমাণে শরীর ডিহাইড্রেট যখন হয়ে যায় তখন হাত পা কাঁপতে শুরু করে শরীর দুর্বল লাগে প্রচুর পরিমাণে জল খান জলটা প্রচুর পরিমাণে খান সারা দিনে চার থেকে পাঁচ লিটার জল খাওয়ার চেষ্টা করুন প্রথম প্রথম হয়তো পারবেন না একটু আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করুন চার থেকে পাঁচবার যেন সারা দিনে জল খান আচ্ছা আর কিছু আর কি প্রবলেম হচ্ছে আচ্ছা আপনার হাত পা কাঁপছে বললেন আচ্ছা আপনার আর কী হচ্ছে মানে হাতে পায়ে খিঁচুনি আসছে কি বা মনে হচ্ছে যে খুব খুব দুর্বল আচ্ছা আপনি কি হুটহাট করে রেগে যাচ্ছেন বা মনে হচ্ছে যে খুব বিরক্ত হয়ে যাচ্ছেন ওই আর একটা মাঝে মাঝে খুব বুক ধড়ফড় করে কি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করুন আপনার কিছুটা আপনাকে একটু বুঝ এইভাবে তো ফোনে না না দেখে তো বলা যাবে না তো আপনি একবার আসুন আমি সিএমআরআইতে বসি আর ওখানে এলে পরে আপনি আপনি এমআরআইতে যান ওখানে আমার নামটি বলবেন ওদের বলবেন যে আমি আপনার আপনি আমার কাছে দেখাতে চান আসুন আমি চেক করব কিছু চেক করতে চাই দেখুন অনেক সময় নার্ভের প্রবলেমের জন্যও কিন্তু এই সব প্রবলেমগুলো হয় নার্ভ থেকে তো তার জন্য আপনার তো আমাকে একটু করতে হবে আপনাকে তো আপনি এসে আমাকে চেক আপ করান হ্যাঁ আমি বে আমি শনিবার সকালে আর বুধবার দিনকে ওই বিকালে বসি ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ আর হ্যাঁ হ্যাঁ